পূর্ব বর্ধমান জেলা অনেক বড়ো জেলা আগে পূর্ব এবং পশ্চিম বর্ধমান জেলা মিলে একটি জেলা ছিল এখানে পূর্ব বর্ধমান জেলায় স্বাস্থ্য পরিষেবা মোটামুটি ভালো গ্রামীণ অঞ্চলে যেমন এখন সুস্বাস্থ্য কেন্দ্র গড়ে তোলা হয়েছে এবং সেখানে বিভিন্ন ধরনের এ যারা স্বাস্থ্য পরিষেবা দেন স্বাস্থ্যকর্মী থাকেন আর তাছাড়া প্রত্যেক পঞ্চায়েতে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র গড়ে তোলা হয়েছে তবে সব পঞ্চায়েত হয় হয়তো হয় নি ব্লক স্তরেও প্রাথমিক ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র গড়ে তোলা হয়েছে এবং সেগুলি থেকে মানুষ বিভিন্ন ধরনের স্বাস্থ্য পরিষেবা পেয়ে থাকে এবং জেলার সদর শহরগুলিতে বিভিন্ন ধরনের স্বাস্থ্য পরিষেবা রয়েছে যেমন বর্ধমান মেডিকেল কলেজ এখানে ভালো স্বাস্থ্য পরিষেবা পাওয়া যায় এখানে বিভিন্ন ধরনের স্বাস্থ্য চিকিৎসা স্বাস্থ্য পরিষেবা দেওয়া হয় এখানে বিভিন্ন জেলার মানুষ তথা অন্য রাজ্যের মানুষেও এখানে চিকিৎসা পেয়ে থাকেন এখানে শল্য চিকিৎসা বলুন বা অন্যান্য যে সমস্ত চিকিৎসা আছে সেগুলি সবই পাওয়া যায় শিশু বিভাগ আছে শিশু বিভাগেও ভালো এখানে ইউনিট আছে তাছাড়া মহিলা প্রসূতি বিভাগ এবং সাধারণ চিকিৎসা তো আছেই সম্প্রদায়ের লোকেরা এই চিকিৎসার সুযোগ সুবিধা পেয়ে থাকে এবং ন্যায্য মূল্যের ওষুধের দোকানও আছে তাছাড়া এখানে বড়ো বড়ো নার্সিং হোমও আছে যেমন কেমরি হাসপাতাল আছে সারণ্যা আছে এবং অন্যান্য খোস বাগানে দিশা এবং অন্যান্য বড়ো বড়ো যেগুলো প্যাথলজিকেল সেন্টার সেগুলোও আছে এবং সেখানে মানুষ মেডিকেল কলেজেই বেশি পরিষেবা পায় আই সি ইউ আছে এখানে মানুষেরা কেসে খুব অল্প পয়সায় বা বিনা পয়সায় চিকিৎসা পেয়ে থাকে তারা এম আর আই পর্যন্ত করতে পারে অল্প পয়সায় ইনডোর রুগীরা তারা বিনা পয়সাতেই এম আর আই করতে পারে এবং অন্যান্য এক্সরেগুলো এখানে হয় তাছাড়া বিভিন্ন পরীক্ষা নিরীক্ষাও হয় ব্লাড ব্যাঙ্কও আছে সমস্ত দিক থেকে মোটামুটি বর্ধমানের স্বাস্থ্য ব্যবস্থা ভালো অ্যাম্বুলেন্স পরিষেবা আছে মাতৃযান গাড়ি এবং এমার্জেন্সি কারণের জন্য রুগীকে বাইরে নিয়ে যাওয়া বা অন্য এলাকা থেকে রুগীকে সদর হসপিটালে বা মেডিকেল কলেজে নিয়ে আসা এই সমস্ত পরিষেবাগুলো খুব ভালোভাবেই পূর্ব বর্ধমান জেলায় পাওয়া যায় পূর্ব বর্ধমান জেলার পাশাপাশি অন্যান্য জেলারা জেলার লোকেরাও এই জেলায় স্বাস্থ্য পরিষেবা নিতে আসে